আমি তুষারময় পাহাড় দেখেছি বা ঘন বনেও গিয়েছি ঘন বনে একবার আমরা বেড়াতে গিয়েছিলাম বেড়াতে গিয়ে সেখানে অনেক জন্তু জানোয়ার দেখেছিলাম এবং সেখানে আমরা সারা রাত্রি থেকেছিলাম রাত্রিবেলা খুব ভয় লাগছিল কেন কারণ চারপাশে তো জঙ্গল রয়েছে জঙ্গলের মাঝখানে আমাদের হোটেলটা ছিল কিন্তু ভয়ের মধ্য দিয়েও একটা আনন্দ ছিল সে আনন্দের সঙ্গে সঙ্গে আমরা ছিলাম কারণ আমরা সেখানে বেড়াতে এসেছি সেই কারণে কিন্তু আমাদের কোনো কিছু হয়নি আমরা পরের দিনে সকালে উঠে ওখানে কাঠের উনুন জ্বালিয়ে রান্না করেছিলাম এবং ওখানে আমরা খেয়েছিলাম এবার বিকেলে বিকেলের দিকে আমরা ঘুরতে বেড়িয়েছিলাম তখন দেখি যে নানা ধরনের পাখি তারা ঘরে যাচ্ছে আকাশের উপরে উড়ে উড়ে যাচ্ছে এবং আরও জন্তু জানোয়ারদেরকেও দেখেছিলাম তারা ছুটে ছুটে ঘরের মধ্যে চলে যাচ্ছে এবং পরের দিনে আমরা পাহাড়ের মাঝখান থেকে একটা দেখেছিলাম যেন ওইখানে পাহাড়ও ছিল সে পাহাড়ের মাঝে ঐ পাহাড়ের সাইডের দিকে একটা কোণ ছিল সে কোণের দিকে দেখা যাচ্ছিল যেন সূর্যাস্ত তো সেখানে ছুটে গেলাম গিয়ে আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম উঠে আমরা সূর্যাস্ত দেখেছিলাম খুব ভালো লেগেছিল এটা দেখে